হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন আপনাকে কীভাবে আমি সাহায্য করতে পারি হ্যাঁ আমার খুব বড় আসবাবপত্র দোকান আমার দোতলায় আসবাবপত্র বিভিন্ন রকমের ফার্নিচার হ্যাঁ আমার ঘরে বাড়িতে দোকানে বিভিন্ন রকমের আসবাবপত্র আছে সব বিয়েবাড়িতে সব নিয়ে যায় আমার দোকান থেকে সব গোদরেজ আলমারি সোফা ডাইনিং চেয়ার টেবিল সব একবারে যা খুঁজবেন হ্যাঁ দিদি আলমারিটা তো এখন শুনুন আলমারির এখন বিভিন্ন কোয়ালিটির পাল্লা আছে তিন পাল্লা আছে চার পাল্লা আছে বিভিন্ন রকম যেমন আপনি নেবেন ত্রিশ হাজার চল্লিশ হাজার কম রেটে আছে কুড়ি হাজার যেমন নেবেন এরকম আছে

হ্যাঁ কুড়ি হাজারের নিচেও আছে একটু জিনিসটা একটু কেমন হবে ভালো জিনিস একটু কোয়ালিটি হুম তাহলে আমরা না না না সেসব হবে না দেখুন যেমন কোয়ালিটি তেমন দাম ঠিক আছে আর যেমন দামের আপনি যদি কুড়ি হাজার টাকার আলমারি চান সেটা টিকবে অনেক দিন কেন টিকবে না অনেক বছর টিকবে আর যদি চল্লিশ হাজার নেন পঁয়ত্রিশ হাজার নেন সেটা এবারে বছরের পর বছর যাকে বলে শেষ নিঃশ্বাস অবধি

সে তো অবশ্যই হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানের গাড়ি ভাড়া করে দিয়ে আসা হয় আমাদের এখানে ট্রলি আছে হ্যাঁ বাড়িতে একদম পৌঁছে দেবে কর্মচারীরা সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না এসে দেখে যান এটা আমরা এক্সট্রা টাকা নিই না আমরা এই দোকান থেকেই দিয়ে দিই এবারে লরির টাকাটা হ্যাঁ আমাদের দোকান খোলা থাকে রবিবার দিনটা আমরা বন্ধ রাখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক